জি এখন অ্যাপের সাহায্য অনেক কিছুই করা যায় যেরকম ফ্লাইটের টিকিট বুক করা তারপর কোথাও মানে ঘুরতে যাওয়ার জন্য যে হোটেল বুক করা এখন অ্যাপ থেকেই অ্যাপ থেকে দেখে দেখেই করা যায় আর অনলাইনে পরিকল্পনা অনলাইন থেকেই টিকিট বুক করা যায় আর যে ফ্লাইট বিমানের টিকিট হোটেল রিজার্ভ করা আরও বাকি অনেক কিছুই করা যায় এতে বুক করা যায় এখন এই অ্যাপেই সব কিছু হয় তারপরে